হ্যালো হ্যাঁ বলছি আপনি ফুচকাওয়ালা বলছেন হ্যাঁ আজকে আপনি দোকানটা খুলেছেন ঠিক আছে সন্ধ্যার দিক করে গেলে ফাঁকা থাকবে নাকি প্রচুর চাপ থাকে তখন কতজন বলতে সব বন্ধুরা মিলে যাবো আর কি সাত আটজন মিলে যাবো একসাথে ওই জন্য বলছিলাম আর কি আচ্ছা এখন রেট বেড়ে গেছে নাকি ও আগে তো দশ টাকায় আটটা ছিল আলুর দাম আর কোথায় বেড়েছে আলুর তো বাড়েনি দাম আলু বিক্রি করতে গেলে দাম কোথায় দাম তো নেই আলুর হ্যাঁ হ্যাঁ অবশ্যই হ্যাঁ অবশ্যই সবার জন্যই পার্সেল নিয়ে আসবো বাড়ির জন্য সবাই নিয়ে যাবে ঠিক আছে আমরা চলে যাচ্ছি ও ঠিক আছে সে নাহয় দেখা যাবে কিনে নেওয়া যাবে সেখানে